ষোলো হাজার একশো তেষট্টি কুড়ি হাজার দুশো দুই পঁয়তিরিশ হাজার তিনশো একান্ন চল্লিশ হাজার চারশো পঞ্চান্ন তেতাল্লিশ হাজার দুশো বাইশ